মূর্তি আঁকার সময় একটা পরিমাপ অবশ্যই দরকার হয় পরিমাপ যদি না থাকত তাহলে মূর্তিটির সাইজই ঠিক হতো না এবং সেই মূর্তির আকৃতিটাও ঠিকঠাক আসত না পরিমাপটা না থাকলেও মূর্তিটি দেখতেও ভালো লাগত না সেই জন্য পরিমাপ না করেও কোনো মূর্তি গড়াই উচিত না